হ্যাঁ বলছি আপনি কি ভোলা খান বলছেন আপনি বন্ধন ব্যাঙ্কে চাকরি করেন তো হ্যাঁ বলছি আমি আমি রিমি খান আমি মানে কলেজে পড়ি এবারে মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবো তো আমি মানে চাইছি কি ব্যাঙ্ক থেকে লোন নিয়ে পড়াশোনা করবো তো আপনার ওই ওই ব্যাঙ্ক থেকে লোন দেওয়া যাবে তো এক লাখ টাকার মতো হলেই গ্রাজুয়েশানটা মানে ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ তা আপনি কখন থাকবেন বলুন টাইমটা বলুন আচ্ছা তালে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে হ্যাঁ হ্যাঁ আছে

আচ্ছা তো ওই টাকাটা হচ্ছে আমার ওই টাকাটা মানে কতো মাসের মধ্যে শোধ করতে হবে আচ্ছা তাহলে কবে যাবো আমি মানে আমি কবে গেলে আপনার সাথে দেখা হবে